খাবারের ক্ষেত্তে আমাকে সমস্ত রান্নাই ভালো লাগে খুব খাওয়ার জন্য আর রান্নার ক্ষেত্রেও সমস্ত রান্নাই করতে আমাকে বেশি ভালো লাগে কিন্তু যদি আমার পছন্দের রান্নাগুলো বলতে থাকি তালে সেটা দক্ষিণের ভারতের রান্নাগুলোয় একটা এই রান্নাগুলো আমার খুবই প্রিয় কারণ এই রান্নাগুলি খুবই গ্রামীণভাবে ও ভালোবাসার সাথে বানানো হয় দক্ষিণ ভারতের রান্নাগুলির মধ্যে আমার পছন্দের যে রান্নাগুলি রয়েছে সেগুলি হল ইডলি দোসা সাম্বার বড়া এই ধরনের রান্নাগুলি আমি বেশি পছন্দ করি এই রান্নাগুলি আমি যখন বাড়িতে বা কোনো হোটেলে বানাই তখন গ্রাহক বা আমার পরিবারের সদস্যরা যখন এটা খায় তখন তারা খুবই স্বাদ অনুভব করে এবং আমাকে বাহবা প্রদান করে থাকে সেইজন্যই আমি এই রান্নাগুলিকে বানাতে বেশি ভালোবাসি এছাড়াও বিভিন্ন রান্না সুসি এবং বিভিন্ন জুস ককটেল এই ধরনের রান্নাগুলি আমার খুবই পছন্দের এছাড়াও গ্রাম বাংলার রান্নাও আমার খুব ভালো লাগে যেমন আলু পোস্ত করা মাছের ঝোল করা সোয়াবিনের তরকারি করা আমার খুব পছন্দের তাই আমি ভারতের সমস্ত রাজ্যের রান্নাই করতে ভালোবাসি